হ্যাঁ হ্যালো দিদি বলুন

দিদি এখন আমি আপনার বক্তব্য আপনি বলেছেন আমার বক্তব্য আপনি একটু শুনুন যে যার কাছে যেমন মনে হচ্ছে যে এটা করলে আমি একটু বেশি পরিমাণ মানে পারিশ্রমিক পেতে পারি টাকা আমি একটু বড়ো অঙ্কের পেতে পারি এবার যে কোনো ইস্যু নিয়ে ব্লগ বানাচ্ছে তাতে কোনো মানে সেটা ও হোক মানে সঠিক হোক বা না হোক সেটা নিয়ে হ্যাঁ প হ্যাঁ পয়সা ইনকাম করাটাই এখন মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেমন পাব মানে যে যেমন যেখানে পারছে ব্লগ বানিয়ে নিচ্ছে বানিয়ে নিয়ে নিজের মানে পয়সা টয়সা দিয়ে বেশি পরিমাণ পাওয়া যায় হুম মানে সেই যেই ব্যাপারে সবাই মানে একটু ওই দিকে ছুটে আসে কারণ যে নিজের সমস্যাটা সমস্যা নয় ব্লগ বানানোটাই তাদের হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ একদমই একদমই হ্যাঁ একদমই এরকমই এরকমই ভিডিও মানে এরকমই ব্লগ বানিয়ে এখন মানুষ এটা তার ফ্যাশান মনে করছেন মানে টাকা টাকা উপার্জনের একটা হ্যাঁ